আমি ফোটোগ্রাফিতে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশিক্ষণ নিইনি আমি একজন ভালো ফোটো ফোটোগ্রাফার হওয়ার জন্য যেসব দক্ষতা উন্নত করব সেগুলি হলো আমি কখনোই পেশাগতভাবে ফোটোগ্রাফি করিনি কিন্তু এই শখে পরে যেটুকু করা যায় আর কি আমি আমার যথাসাধ্যমতো চেষ্টা করব ব্যাপারটা ফোটোগ্রাফি বোঝানোর প্রথম প্রথমে দুটো কথা ছবি তোলার আগে জানা দরকার সেটা হলো কোনো ছবিকে আমরা সাধারণত ফ্রেম বলি ছবির মুখ্য বস্তুকে সাবজেক্ট বলা হয় এবং বাকিটা অবজেক্ট এবার কিছু কথা ছবি নিয়ে আশা করি ভালো লাগবে যে কোনো ছবি তোলার এক এটা খুব বেসিক বা ব্যাকরণ বলতে পারেন অল্প অল্পের মধ্যে বলতে গেলে যখন কোনো ছবি তুল তোলা হয় সেটি যেন আমার যে ফ্রেম তৈরি কর করব ছবির সাবজেক্টটা যেন সেই ফ্রেমের একটা সাইডে রাখার চেষ্টা করা হয় আমি শখের ব বশে ছবি তুলে থাকি সেভাবে কখনও কোনো ট্রেনিং বা কোর্স করা হয়নি ইচ্ছে আছে ছোটোখাটো কোর্স করার তবে সেটা সময় হলে তখন করব ছবি তোলার জন্য আমার কাছে একটা মোবাইল ফোন আছে অনুমান করি সেটা দিয়ে আমি অনেক ছবি তুলেছি তার মধ্যে কি কিছু সাদামাটা ছবি বন্ধুর বিয়েতে তোলা কিংবা দোলের ছুটিতে ইচ্ছেমতী ইচ্ছামতি নদী দেখতে যাওয়া সেখানকার ছবি ইত্যাদি ছবি আমি তুলেছি আমার অনুপ্রেরণা হলো রঘুনাথ রায়চৌধুরী বা রঘু রায় তিনি ছিলেন একজন কিংবদন্তী ভারতীয় আলোকচিত্রী এবং চিত্র সংবাদিক তিনি ভারতীয় ফোটোগ্রাফি দুনিয়ার মহিরুহ তাকে ফাদার অফ ইন্ডিয়ান ফোটোগ্রাফি নামে অভিহিত করা হয়